হ্যালো হ্যাঁ আপনি কি মল্লিকা ডক্টর আপনি কোন হসপিটালে নার্সের কাজ করেন ও ঝাড়গ্রামে আমার ওই বাস স্ট্যান্ডের কাছে বাড়ি আর কি আমরা একটা খাবার খেয়ে অসুস্থতা লাগছে শরীরটা ওই জন্য আপনাকে একটু দেখাতে যাব বলছিলাম যে আপনি যে ডাক্তারবাবুর কাছে থাকেন সেই ডাক্তারবাবুকে দেখাব আপনি যদি একটু হেল্প করেন না খাবারও খেয়েছি বা আমার হাই প্রেশার আছে আর কি প্রেশারটাও বেড়ে গেছে ওটাতে কী খাওয়া চলবে না চলবে না সেগুলো যদি একটু বলে দেন আমার খাবার খেয়ে মানে ওই তো রিচ টিচ খাবার খাওয়া হয়েছে না মনে হচ্ছে প্রেশারটা হাই হয়ে গেছে মাথা টাথা ধরে যাচ্ছে ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ হচ্ছে আর শুধু রেগে যাচ্ছি চিৎকার চেঁচামেচি করছি বুঝতেই পারছি এটা প্রেশারের কারণে হচ্ছে যদি আপনি একটু ওই ডক্টরকে জিজ্ঞাসা করে একটু পরামর্শ দিতে পারতেন বা কবে বসেন এই গতকাল থেকেই হচ্ছে আর কি বিয়েবাড়িতে খাওয়া প্রেশারটা মাপানো হয় না কিন্তু বুঝতেই পারছি আর এমনি প্রেশারের ওষুধ খাই সকালে বুঝতেই পারছি যে প্রেশারটা হাই হয়ে গেছে আর কিছুই হয় না এটা বুঝতে উনি কী বার কী বার বসেন হ্যাঁ যাব অবশ্যই ও কটা থেকে ও আমি তাহলে আপনি এই পরামর্শটাও দিলেন এর জন্য খুব ভালো হলো যে আমি সামনাসামনি ঝাড়গ্রামে কোনো নিজে যাই বা হচ্ছে কোয়াক ডাক্তারবাবুর কাছে গিয়ে অন্তত প্রেশারটা চেক করি ওরা কি ঠিকঠাক প্রেশার চেক করতে পারবে ওরা পারবে কি প্রেশারটা চেক করা হ্যাঁ সে তো অনেক ঝাড়গ্রামে অনেক কোয়াক ডাক্তার প্লাস আপনার ক্লিনিক আছে বিভিন্ন তাহলে ওখান থেকে প্রেশারটা মাপিয়েই নিই আরও ওর জন্য প্রেশারের জন্য কী কী খাওয়া চলে না বলুন তো আমি তো ভুল করে ফেলি বার বার আপনার কি জানা আছে কিছু

হ্যাঁ খাচ্ছি তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেখে দিচ্ছি তাহলে আমি পরে দেখা করব আপনাদের সাথে